ফোনের বিষয়ে ইউটিউবে সবই দেখতে পাই যে যেমন বাচ্চাদের পক্ষে খুবই খারাপ সীমার মানে ইউটিউবে সবই সিনেমা দেখতে পাই সব কিছু রান্না বারা সবই দেখতে পাই বা যেমন সিনেমা দেখতে পাই সিরিয়ালগুলো দেখতে পাই এগুলো সবই দেখতে পাই আর ইউটিউবে এগুলো সবই দেখা যায় যেমন স্মার্ট ফোনে বাচ্চাদের ক্ষেত্রে খুবই খারাপ বাচ্ছাদের ক্ষেত্রে ওইগুলো ওদেরকে প্রচণ্ড আকর্ষণ করে তাও বাচ্চাদেরকে সব বাচ্ছারাই নেওয়ার জন্যে কান্নাকাটি করে তাদেরকে দিতে নাটা উচিৎ তবুয়েও দেয় যে স্মার্ট ফোনের ক্ষতিকর থাকে তাও বাচ্ছারা কান্নাকাটি করে ইউটিউবে তো সবই দেখা যায় ইউটিউবের মাধ্যমেকে সবই কিছু করা যায় বা দেখা যায় বা শোনা যায় যেমন সিনেমা দেখা যায় সিরিয়াল দেখা যায় যে কোনো রান্না দেখলে দেখা যায় এই আর কি দেখো ছোটো ছোটো